ভারতের জলবায়ু প্রধানত মৌসুমি উষ্ণ মৌসুমি প্রকৃতির এই জলবায়ু সাধারণত ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ পাকিস্তান এছাড়া মায়ানমারেও কিছুটা অঞ্চলে দেখা যায় ভারতবর্ষ একটা মিশ্র জলবায়ু বলা যায় ভারত এই জলবায়ু সাধারণতভাবে বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন সমুদ্র থেকে দূরত্ব বায়ুর মৌসুমি বায়ুর প্রকৃতির উপরে বায়ুর উচ্চতার মানে সমুদ্র থেকে উচ্চতার উপর নির্ভর করে এছাড়া আরও বিভিন্ন বিষয়ের উপরে যেমন নির্ভর করে যেমন বলা যায় সমুদ্র থেকে দূরত্ব যত বাড়বে তত উষ্ণতার পরিমাণ যেমন বাড়বে ঠিক শীতের সময়ও ঠান্ডার পরিমাণও বাড়বে সমুদ্রর কাছাকাছি জায়গায় উষ্ণতা ও ঠান্ডার পরিমাণটা কম অর্থাৎ সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায় পার্বত্য অঞ্চলে পাশাপাশি পার্বত্য অঞ্চলে পার্বত্য জলবায়ু দেখা যায় এখানকার জলবায়ু সাধারণতভাবে দেখা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়ে এক হাজার প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় যত উপরে ওঠা যায় ততই দেখা যায় ঠান্ডার পরিমাণটা বেড়ে যায় ঠিক তেমনিভাবে পার্বত্য অঞ্চল থেকে যতই দেখা যায় সমুদ্রের কাছাকাছি যাওয়া যায় সেখানকার জলবায়ুটাও অতটা উষ্ণও নয় অতটা ঠান্ডাও নয় অর্থাৎ নাতিশীতোষ্ণ প্রকৃতির বা সমভাবাপন্ন প্রকৃতির বলা যেতে পারে কিন্তু মধ্যবর্তী অঞ্চল ভারতবর্ষের মধ্যবর্তী অঞ্চলে জলবায়ুটা এখানে উষ্ণতাও যেমন বাড়ে ঠিক তেমনিভাবে ঠান্ডার সময় ঠান্ডার পরিমাণটাও বেড়ে যায় বেশ কিছু জলবায়ু লক্ষ্য করা যায় যেমন পার্বত্য জলবায়ু অঞ্চল সমভাবাপন্ন জলবায়ু অঞ্চল প্রভৃতি লক্ষ্য করা যায় জলবায়ু অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল যেমন চাষ হয় ঠিক তেমনিভাবে পার্বত্য অঞ্চলে উচ্চতা অনুযায়ীও বিভিন্ন গাছও লক্ষ্য করা যায় যেমন পার্বত্য অঞ্চলে শাল সেগুনের মতন গাছ দেখা যায় ঠিক তেমনিভাবে যত ভারতবর্ষের পার্বত্য অঞ্চল থেকে দূরবর্তী মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সেখানে এক যেমন ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় যেমন সুন্দরী গরান গেঁওয়া অন্যদিকে দেখা যায় ভারতবর্ষের মধ্যবর্তী অঞ্চল যেমন পশ্চিমবঙ্গের বর্ধমান বীরভূম এছাড়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই অঞ্চলগুলিতে দেখা যায় শাল শিমুল পলাশ মহুয়া এছাড়া শিরীষ বট এই ধরনের পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায় একদিকে চিরহরিৎ বড় অরণ্য অন্য দিকে পর্ণমোচী অরণ্য ছাড়াও যেমন আবার মরুভূমি অঞ্চল রয়েছে সেখানে চারনোজেম মৃত্তিকা দেখা যায় সেই চারনোজেম মৃত্তিকাতে মরু উদ্ভিদ দেখা যায় সেখানে ক্যাকটাস ফণীমনসার মতন বৃ্ক্ষ দেখা যায় এই অঞ্চলটিতে সাধারণতভাবে গাছগুলো জলের অভাবে পাতাগুলি কাঁটায় পরিণত হয়েছে এবং এদের শেকড় অনেকটা গভীরে প্রবেশ করে যেখান থেকে এরা জলটাকে শোষণ করে আনতে পারে এর বাষ্পমোচন পরিমাণটাও খুব কম ঠিক অন্য দিকে দেখা যায় পর্ণমোচী অঞ্চলগুলিতে যেখানে পাতাঝরা গাছের অরণ্য সেখানে বৃক্ষ যেমন শিরীষ বা শিরীষ গাছ দেখা যায় বট গাছ দেখা যায় আম কাঁঠালের মতন গাছ লক্ষ্য করা যায়